হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ গ্রাম প্রধান বলছি আমি বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন না কী অসুবিধা হচ্ছে বলুন জলের সমস্যা ওখানে তো কিছুদিন আগেই একটা ফোর এইচ পি মোটর লাগানো হলো তো সেইখান থেকে কি জল আসছে না আপনাদের দিকে হুম ও দু তিন কিলোমিটার গিয়ে নিয়ে আসতে হচ্ছে আচ্ছা তো হচ্ছে আপনাদের এই আশপাশে কি এখনও পর্যন্ত কোনো ইয়ে হয়নি যে কল যেগুলো ছিল সেগুলো কি সব খারাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই আমরা তো গ্রামের জন্যই হ্যাঁ আমরা তো করছি গ্রামের জন্য তো অনেক রকমের কর্মসূচিই আমরা নিচ্ছি তো না না না দেখুন আপনাদের সমস্যা হয়েছে তো অবশ্যই সমাধান হবে হ্যাঁ আমরা তো হচ্ছে এই জন্যই আছি কিন্তু আমাদের সরকারও এই জন্যই আছে অনেক রকমের কর্মসূচিও নিয়েছি এই সমস্ত আপনাদের যে সমস্যার সমাধানগুলো হওয়ার জন্য এখন তো আপনারা জানেন যে আমাদের সরকার আপনাদের দুয়ারে পৌঁছে গেছে দুয়ারে সরকার আপনি চাইলে সেখানেও লিখে জমা করতে পারতেন একটা লিখিতভাবে আচ্ছা ঠিক আছে আপনার এই সমস্যাটা আমি কিছুদিনের মধ্যেই সমাধান করে দেবো আমাদের এমনিতেও আগে থেকেও এক দুবার ইয়ে হয়েছে তো আমাদের এটা নিয়ে কথা হয়েছে উপরে কর্তৃপক্ষের সাথে আমি জানিয়েছি বুঝতেই তো পারছেন একদিনে তো সব কিছু আর আমার হাতে নেই আমি উপরে কর্তৃপক্ষকে জানিয়েছি এটা আপনার কিছু দিনের মধ্যেই আপনার এটা সমস্যার সমাধান হয়ে যাবে আপনার কি আর কোনো অন্য কোনো সমস্যা আছে যেটার সম্বন্ধে আপনি বলতে চান আচ্ছা না না না না না না ও ওগুলো ওগুলো নিয়ে ভাববেন না ওগুলো নিয়ে ভাববেন না আমাদের পশ্চিমবঙ্গের কোনো রাস্তা কোনো রাস্তাই হচ্ছে ইয়ে থাকবে না পূর্ব মেদিনীপুর জেলা ওর বাইরে না পূর্ব মেদিনীপুরও বেশিরভাগ গ্রামেতেই যে রাস্তাগুলো ওগুলো পাকার হয়ে গেছে আর যেগুলোতে হয়নি ওগুলোতে এই কিছুদিনের মধ্যেই ওগুলো সমস্ত পাকা করে দেওয়া হবে আমাদের মুখ্যমন্ত্রী ইয়ে দিয়ে দিয়েছে তো খুব কিছু দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে ওটা নিয়ে আপনি ভাববেন না দু থেকে আড়াই বছরের মধ্যে আমাদের জেলার কোনো রাস্তা আর কাঁচা থাকবে না সমস্ত রাস্তাই পাকা বানিয়ে দেওয়া হবে আপনি এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন আপনার যদি আর কোনো অসুবিধা থাকে বা সমস্যার কথা যদি থাকে আপনি এক কাজ করবেন ওগুলো লিখিতভাবে জমা দেবেন কারণ বুঝতেই পারছেন এভাবে তো আর হয় না লিখিত ছাড়া তো আপনি এক কাজ করুন সোমবার দিন অফিস খুললে আপনি যেই আপনার যে সমস্যাগুলো আছে ওগুলো লিখিতভাবে দিন আর গ্রামেরও আরও কিছু মানুষের স্বাক্ষর করে নিয়ে আসবেন যাতে করে আমাদেরও বুঝতে সুবিধা হয় হুম খুব শীঘ্রই আপনার যে অসুবিধেগুলো আছে অসুবিধেগুলোর আমরা সমাধান করে দেবো সমস্যার সমাধান আমরা করে দেবো ঠিক আছে আমার একটু একটু কাজ আছে এখন তাহলে রাখছি একটা কাজে বেরোতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম